দাদা এখান থেকে জীবনতলা কতটা সময় লাগবে এখনো তো জীবনতলার কাছাকাছি আসতে পারলাম না আমি তো সবে নাগরতলায় ঢুকছি তো সেই হিসাবে কতক্ষণ টাইম লাগবে একটু বলবেন আসলে ওখানে একটা রাস্তা উদ্বোধন হবে তো টাইম মতো পৌঁছাতে হবে সেই জন্য জিজ্ঞেস করছিলাম এইখান দিয়ে টাইমটা কত লাগবে জীবনতলায় যেতে